আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা পছন্দ করি কারণ ফুটবল খেললে বা খেলা করলে আমাদের শরীরটা অনেকটাই ঠিক থাকবে শরীরে মেদ জমবে না চর্বি হবে না বা শরীর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো ফুটবল খেলা সবসময় ভালো আর শরীরের পক্ষে উপযোগী বলে মনে করি